পশ্চিম বর্ধমান মূলত আসানসোল এবং দুর্গাপুর এই দুই শিল্পাঞ্চল এই দুই শিল্পাঞ্চলে প্রচুর ভাষাভাষীর মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন তার মধ্যে উল্লেখ্য হিন্দু খ্রিস্টান মুসলিম শিখ সকলে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্ব প্রতীক মনোভাব নিয়ে অবস্থান করেন তার এবং সম্প্রদায় যুক্ত এবং ধর্মযুক্ত যে সব উৎসব সবই এখানে পালিত হয় সাড়ম্বরে এবং সকল জনজাতি সকল ধর্মের লোকেরাই এই উৎসব যোগদান করেন হিন্দুদের প্রধান উৎসব দুর্গোৎসব যে দুর্গোৎসবে সকলকে শামিল হতে দেখা যায় আংশিকভাবে বা পূর্ণভাবে সহযোগিতা পাওয়া যায় সকলের সঙ্গে সেই রকম খ্রীষ্টের জন্মদিন যীশু খ্রীষ্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর যেটা আমরা বড়দিন হয়ে উৎসব হিসেবে পালন করি সেই উৎসবে সকলে আমরা মিলিত হই খ্রিস্টানরা যারা চার্চে যান বা বিভিন্ন রকম ভাবে উৎসব পালিত করেন আমরা আমরা মানে আদার্স অন্যান্য সব ধর্মাবলম্বীও সেই তাদের সহযোগিতা করে থাকি বা তাদের উৎসবে সামিল হই আর মুসলিমদের যে প্রধান উৎসব ঈদ সেই ঈদকে কেন্দ্র করে এখানে ভীষণভাবে উদযাপন করা হয় যে ঈদের ইফতার বা সেসব আনুষঙ্গিক পর্ব হয়ে থাকে সেগুলি ভীষণ সাড়ম্বরে পালিত হয় এছাড়াও আদার্স অন্যান্য যেসব ছোট ছোট উৎসব সেগুলো সকলে মিলে সহাবস্থান থাকে এই অঞ্চলে মানুষ সকলের সঙ্গে সকলের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে ইয়ে সকলেই হৃদয় ইয়ে করে কি বলে হৃদয় হৃদয়ের মাধ্যম ও আন্তরিকভাবে অবস্থান করে থাকেন